আমরা যেহেতু বাঙালি তাই আমাদের সংস্কৃতি ঐতিহ্যবাহী পোশাকের মধ্যে আছে সেটা হচ্ছে শাড়ি মেয়েদের শাড়ি আর ছেলেদের ধুতি পাঞ্জাবি বলে না শাড়িতেই নারী তাই শাড়ি পরাতে যে আলাদা যে নারীর যে সৌন্দর্য ফুটে ওঠে সেটা আর অন্য কোনো পোশাকেও আসে না তাই আমাদের উন্নতম সম্প্রদায় কিন্তু এখন যুগের সাথে সাথে এই সমস্ত কিছু পালটে যাচ্ছে এখন মানুষ অনেক আধুনিক হয়ে যাচ্ছে আধুনিক পোশাক পরছে কিন্তু তাও এই আধুনিক যত রকম পোশাকই আসুক না কেন তার মধ্যে শাড়ির সাথে কেউ পাল্লা দিয়ে চলতে পারবে না তাই এই শাড়ি আমাদের সব থেকে ঐতিহ্যময়ী একটা পোশাক